হ্যাঁ রেডিমেড ফুড সেন্টার থেকে বলছেন দাদা তো আপনাদের ঐ রেডিমেড ফুড সেন্টার থেকে আমি সকাল সাড়ে নটা নাগাদ আজকে অর্ডার করেছি দুটো চিকেন রোল আমার টিফিনের জন্য কিন্তু আপনার নটা পঁয়তাল্লিশে ডেলিভারির করা করার কথা ছিল সকালবেলা কিন্তু এখন দশটা বেজে পনেরো মিনিট হয় গেল আপনার তো ডেলিভারি এখনও আমি পাই নি আমি টিফিন করতে পারছি না আপনার জন্য আমি অফিসে লেট করবো আজকে এভাবে কীভাবে হবে হবে আপনাদের ডেলিভারি পরিষেবা এরকম এত ধীরে কেন আপনার সময় কখন দেওয়া ছিল আপনার সময় দেওয়া ছিল নটা পঁয়তাল্লিশ দাদা প্লিজ আমার অর্ডারটা একটু তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন একটু সমাধান করুন অর্ডারটা দেরিতে আসার কেন কারণ এবং একটু তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা কররে দিন প্লিস দয়া করে একটু আমার সমস্যাটুকু বুঝার চেষ্টা করুন আপনার এই ডেলিভারিটার সমস্যার কারণে আমি আমার অফিস লেট করবো এই নিয়েই একটু অভিযোগ ছিল আপনার কাছে তাই জন্যই আপনাকে বললাম আপনাদের ডেলিভারি সংস্থার যে একটু বলুন যোগাযোগ করলাম আমি এবং আমার সমস্যাটা একটু সমাধান করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি